আমাদের এলাকার নদীতে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না নদী থেকে বালি তোলা হয় নদীতে ঝোপঝাড় বিভিন্ন গাছে নদী ভরে যাচ্ছে এখানের জলাশয়ে নৌকো চলে কিন্তু বোট বোটিং চলে না ফিশিং করতে পারে কিন্তু গ্রীষ্ম বা শীতকালে যে কোনও সময়ে নৌকো চলে না একটা সময় নৌকা চলে যখন শীত গ্রীষ্ম বর্ষাকালে বন্যা হয় সেই সময় পারাপারে এএপার ওপার করার জন্য সেখানে নৌকা চালানো হয় এমনকি নৌকোতে দশ টাকা করে নেওয়া হয় নৌকো পার নৌকোতে পার হই সবাই আমরা